এখানে জেলেদের জাতি গোষ্ঠীগুলি হলো কৈবর্ত কারিতা রাজবংশী দাস শিকারী নমঃশূদ্র পাটনীন বাগদি প্রভৃতি আমি নমঃশূদ্র গোষ্টীর বাসিন্দা এবং আমি যে এলাকায় বসবাস করি সেখানে অধিকাংশ মানুষই নমঃশূদ্র গোষ্ঠীর এবং অন্যান্য গোষ্ঠী আছে কিন্তু আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি মাছ ধরা সম্প্রদায় উৎসবগুলির মধ্যে আমি একটি জানি সেটি হলো বাউত উৎসব যেটি প্রতি বছর অগ্রহায়ণ মাসের মাঝামাঝি সপ্তাহে দুই দিন ধরে হয় সেটি হচ্ছে শনি ও মঙ্গলবার চলে এই মাছ শিকার কাছাকাছি কোনো নদী পুকুর বিলে মাছ ধরা হয় এবং প্রায় সারা দিন ধরে এই উৎসব চলে এবং রাতে তারা নানান খাওয়া দাওয়া গান বাজনা আমোদ প্রমোদ করে সময় কাটায়